হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই বলছি ও হ্যাঁ নামটা বলবেন প্লিজ

ও সমলেশ্বরীর মন্দির হ্যাঁ হ্যাঁ বলুন দেখুন আপনি তো আমাদের তেল পাম্প যেহেতু আসেন আমাদের তেল পাম্পটা কোথায় আপনি ঠিক জানেন তো সেখান থেকে দেড় কিলোমিটার রাস্তা যাওয়ার পরে ডানদিকে একটা রাস্তা পাবেন ঠিক আছে ওই রাস্তায় ওই রাস্তায় হাফ কিমি যাওয়ার পরে হয়তো একটা রাস্তা ওই রাস্তাটা যাওয়ার পরে বাঁ দিকে একটা রাস্তা পাবেন ওই বাঁ দিকে রাস্তাটায় আর একটু ঘুরে গেলেই সামনে দেখতে পাবে একটা নদী আছে সেই নদীটা নদী এ দেখবেন নদী এ নদীর উপরে রাস্তা করা আছে বাঁকছে সে পোল করা আছে সে পোলটা পেরিয়ে গিয়েই ডানদিকে একটা আর একটা রাস্তা পাবেন আপনি তো সেই রাস্তাটায় একটু হেঁটে গেলেই তারের ঢালেই দেখতে পাবেন যে মন্দিরটা দেখা যাচ্ছে ওখান থেকে তো ওই মন্দির যাবেন ওই মন্দিরের সম্বন্ধে কিছু জানেন তো মন্দিরে আমাদের তেল পাম্প থেকে বেশিক্ষণ লাগে না ওই তো পনেরো মিনিটের মতো লাগবে হুম হুম দেখুন হ্যাঁ ওই মন্দিরটা অনেকটাই জাগ্রত মন্দির কারণ ওখানে যে যার নিজের মনের বাসনা আছে সে বাসনা বললে না কি তার মনের বাসনা পূর্ণ হয় শুনেছি আমি তাই আমি শুনেছি যেহেতু আমি কখনো এসব বুঝতে পারি নি বা আমি তো যায় নি কখনো তো আমাদের পাড়া থেকে অনেক প্রতিবেশী গিয়েছিল পাড়া প্রতিবেশী তারা সব গিয়ে দেখেছে তাদের না কি অনেক কিছু ভালো হয়েছে এবং অন্যান্য মানুষদেরও সব ভালো হয়েছে সেজন্যই বলছি জাগ্রত মন্দির একবার ঘুরে আসুন এবং সেখানের নিয়মকানুন অনেক কিছুই আছে সেগুলা একটু মেনে চলবেন একটু জেনে নেবেন নিয়মকানুনগুলি হয়তো অনেক নিয়মকানুন আছে সেখানে ঢুকলে সেখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে আসবেন আরও সব অনেক পিছু ফিরতে নাই এরকম আরও অনেক নিয়ম আছে যেগুলা আমি ঠিক জানি না তো তুমি হচ্ছে একটু ওখানে জেনে নেবেন না ওখানে ধারেপাশে অনেক দোকান আছে তারা সব জানে সেখানে একটু ভালোভাবে জেনে নেবেন হ্যাঁ হ্যাঁ সেখানেই একটা সাইডে একটা দোকান আছে সেই দোকানেই সব কিছু পাওয়া যায়

হুম আচ্ছা হুম ঠিক আছে রাখুন